আমি আগে যে ফেস ক্রিমটা ইউজ করতাম সেটা শেষ হয়ে যাওয়ায় আমি গত দশ দিন আগে আমি বাজার থেকে একটি নতুন ফেস ক্রিম কিনে আনি এবং আমি নতুন যে ফেস ক্রিমটা কিনে আনি সেটা আমার আগের ফেস ক্রিমের থেকে অনেকটাই বেশি দাম দিয়ে কিনি দোকানদার যেহেতু বলছিল এটা খুবই ভালো আপনি যেই ব্র্যাণ্ডটা ইউজ করেন সেটার চেয়ে এটা খুব ভালো সেই জন্য আমি অনেক বেশি দাম দিয়ে সেটা কিনেছি কিন্তু সেটা দেওয়ার পরে আমার একদমই ভালো বলে মনে হয়নি এবং সেটি দেওয়ার পরে আমার মুখে কিছু স্পট হচ্ছে ব্রণ টাইপের কিছু একটা বেরিয়ে আসছে যার কারণে আমি আর এই ফেস ক্রিমটা ইউজ করতে চাই না এটা খুবই খারাপ স্কিনের জন্য আমার স্কিনে এটা দিয়ে নানাধরনের সমস্যা দেখা যাচ্ছে ব্রণ বেরোচ্ছে কীরকম এট্টা কালো কালো স্পট হয়ে যাচ্ছে